পূর্ব বর্ধমান জেলায় অনেক ক্ষেত্রে অনেক ব্যবসায়ী প্রযোজ্য হওয়া দরকার উন্নত হওয়া দরকার যা যেরকম অটোমোবাইলগুলোতে আইস ব্র্যান্ড ওয়েল যেখা এগুলো পেলে আমরা অনেক সুবিধা পাই তো সে ক্ষেত্রে আমাদের অনেক কিছু অসুবিধার মধ্যে পড়তে হয় পড়তে হয় না পড়তে হয় না আমাদের পূর্ব বর্ধমানে সেগুলো থাকলে আমরা নিজে নিজের জেলার মধ্যেই সে সমস্যাগুলো মিটে নিতে পারবো এবং অর্থ অর্থনৈতিক উন্নয়ন হবে তো অনেক সমস্যা সুযোগ যেখানে বাইরে বাইরে যেতে হয় সেই সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে না তো সেই কারণেতে পূর্ব বর্ধমানেতে ব্যবসা যে অটোমোবাইল ব্যবসা রাইস মিল এগুলো তৈরি হলে অনেক বেকারত্ব গুচবে সেখান থেকে তারা নিজেরা ইনকাম বা ধারণ হিসেবে সেটা আয় করে ভরণ পোষণ চালাতে পারবে তো সেই কারণেতে দরকার অনেক ক্ষেত্রেই দরকার এবং সফলতা আসবে